আমার ছোটবেলার স্মৃতিগুলি আজ আমারও মনে পড়ে এই স্মৃতিগুলি আমাকে পরবর্তীকালে আমার মনুষ্যত্ব গড়ার ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছিল ছোটবেলায় আমরা সকলে মিলে একসাথে খেলাধূলা করতাম এর ফলে আমাদের সকলে মিলে বেঁচে থাকার যে একটা ভালো দিক সেটা ফোটে ফুটে উঠেছে এবং সাথে সাথে আমরা যে ছোটবেলায় যে বন্ধুত্ব গড়ে উঠেছিল সেই বন্ধুত্ব এখনও পর্যন্ত অটুট এর ফলে আমরা যখন অন্য কোনও বন্ধু কোনও বিপদে পড়ে তখন আমরা শুধু একা নই আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি এবং তাকে সাহায্য করি শুধু আমাদের নিজেদের সাহায্যই নয় আমাদের সেই সহযোগিতা যখন প্রভাব ফেলে যখন কোনও অসহায় মানুষ তাদের তার তারা তাদের জীবিকা নির্বাহ বা অন্যান্য কাজের ক্ষেত্রে অসুবিধায় পড়ে তখন আমরা একত্রিত হয়ে গোষ্ঠীভাবে তাদেরকে সাহায্য করি এবং এবং তার শুধু সেটাই নয় বন্যা খরা দুর্ভিক্ষ এইরকম প্রাকৃতিক পরিবেশের হাত থেকে সমাজকে উদ্ধারের ক্ষেত্রে সেই ছোটবেলার স্মৃতিগুলি সেই ছোটবেলার বন্ধুত্বপূর্ণ আচরণগুলি আজ আমাদের জীবন এবং ভবিষ্যৎকে আলোকিত করে তুলেছে